নমস্কার আপনি কি আমার বাংলা ক্যাব অফিস থেকে বলছেন আসলে কালকে রাত্রেবেলা আপনার অফিস থেকে একটা ক্যাব বুক করেছিলাম কালকে রাত্রিবেলা আমাদের মাঝ রাস্তার মধ্যে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় আমরা ভেবেছিলাম কী করে বাড়ি পৌঁছোবো তো ভাবলাম যে কোনো ক্যাব বুক করবো ঠিকমতো বাড়ি পৌঁছোতে পারবো কি না বা ক্যাবের ড্রাইভার ভালো হবে কি না কিন্তু দেখলাম আপনার অফিস থেকে পাঠানো যে ক্যাবটি পাঠিয়েছিলেন তার ড্রাইভার অত্যন্ত ভালো আমাদেরকে সুস্থ মতো বাড়ি পৌঁছেছিলেন এবং তিনি অত্যন্ত ভালো মানুষ আমি তাকে ধন্যবাদ জানিয়েইছি আপনারাও একবার তাকে ধন্যবাদ জানিয়ে দেবেন এবং এরপরে যদি আমরা আপনার অফিস থেকে ক্যাব বুক করে থাকি তো সেই ডাইভার কাকুকে পাঠালে খুব ভালো হতো